সাধারণত পশুপালনে বিভিন্ন ধরণের প্রাণী বড়ো করা হয় যেমন গরু ছাগল ভেড়া মোষ মুরগী হাঁস ইত্যাদি হ্যাঁ শুধুমাত্র একই ধরণের পশু থাকা বাঞ্ছনীয় কারণ একসাথে পশুদের একত্রিত রাখলে তারা নিজেদের মধ্যে মারামারি এমনকি একে অপরের ক্ষতিও করতে পারে বিভিন্ন পশুদের বিভিন্ন রোগ হয়ে থাকে সেই রোগ ওদের তাই তাদের একত্রিত না রাখাই ভালো পশুপালনে নিযুক্ত হওয়ায় আমার কৌশলটি হল তাদের থাকার ও খাবার দাবারের ভালো ব্যবস্থা করা যখন আমি অনেক পশু একসাথে একত্রিত রাখি এবং পালন করি এবং তাদের বিভিন্ন তাদের বিক্রি করি বা তাদের থেকে পাওয়া দুধ ডিম মাংস বিক্রি করি তখন প্রচুর আয় হয় এইভাবে পশুপালন পশুপালনে আমার আয়ের উৎস হিসাবে কাজ করে